আমার এলাকায় অনেক আর্ট স্কুল কলেজ প্রতিষ্ঠান রয়েছে তার মধ্যে কিছু সরকারি কিছু ব্যক্তিগত এবং কিছু বিশেষ প্রতিষ্ঠান রয়েছে সরকারি প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন সরকারি অনুষ্ঠানে এরা অঙ্কন প্রতিযোগিতা অঙ্কন প্রদর্শনী এসব করে থাকে দেওয়াল অঙ্কন এগুলো তারা করে থাকে কিছু ব্যক্তিগত প্রতিষ্ঠান রয়েছে যেখানে ছোট ছোট বাচ্চারা যায় তারা আঁকা শেখে বিভিন্ন ক্রাফ্টের কাজ শেখে এবং পরবর্তী জীবনে সেটাকে এক একটা পেশা হিসেবে বেছে নেয় আবার কিছু বিশেষায়িত প্রশিক্ষণ কেন্দ্রও রয়েছে যেখানে আমাদের সমাজে যে বিশেষ বা স্পেশাল চাইল্ড যারা রয়েছে যারা মানসিকভাবে বা শারীরিকভাবে একটু অন্যদের থেকে পিছিয়ে পরা তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় যাতে পরবর্তী জীবনে এই কঠোর বাস্তবের সাথে তারা সম্মুখীন হতে পারে এবং নিজেদের জন্য নিজেদের জীবন দায়ের জন্য বা জীবনদান জীবনকে অতিবাহিত করার জন্য যেন তারা অর্থ উপার্জন করতে পারে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় তাদেরকে ভবিষ্যতের জন্য তৈরি করা হয় এই বিভিন্ন আর্ট স্কুল কলেজ এবং প্রতিষ্ঠানগুলির থেকে প্রদর্শনীর আয়োজন করা হয় যার ফলে সাধারণ মানুষরা যায় তাদের অঙ্কন তাদের বিভিন্ন কারুকার্য দেখে সেগুলো পছন্দ হলে তারা ক্রয় করে এখন এটি আমাদের এলাকাতেও বহু প্রচলিত অঙ্কন বা অঙ্কন সংক্রান্ত কারুকর্য জিনিসপত্র সেগুলোকে মানুষ ক্রয় করে এবং সেই ক্রয়ের ফলে যে টাকাটা তারা পায় সেগুলো তারা সেই গরীব বাচ্ছাদের এবং সেখানকার স্টুডেন্টদেরকে ভাগ করে দেয় তাদেরকে তাদের জন্য বা সঞ্চয় করে রাখে পরবর্তী দিনে তাদের যখন দরকার হয় তখন তাদেরকে সেটা অর্থটা দেওয়া হয়